অবশ্যই ইন্টারনেট ব্যাঙ্কিং লেনদেনের আমূল পরিবর্তন করেছে অনলাইন ব্যাঙ্কে অবশ্যই বিশ্বাস রাখি এ আর ব্যাঙ্কে যেতে হয় মাঝে মধ্যে তবে অধিকাংশ কাজেই অনলাইনে লেনদেনের মাধ্যমেই মিটে যায় হ্যাঁ আধার কার্ড সহযোগী যে ইউ পি আই লিংকের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট দিয়ে যেভাবে টাকা তোলা যায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছোটো ছোটো সি এস পি বা বিভিন্ন দোকান থেকে বা ফোনের মাধ্যমেও টাকা যে লেনদেন করা যায় এগুলো অনেকটাই ভালো বা অনেকটাই সুবিধা যুক্ত অনেকটা সময় বা বাঁচায় অনেক উপকারী